আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তো এই রাজ্য বিভিন্নভাবে মানুষের স্বাস্থ্য সেবার জন্য পেশাদারদের জন্য অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং শিক্ষার সমস্যার মোকাবিলা করে চলেছে যেমন স্বাস্থ্যের জন্য রয়েছে রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স অ্যান্ড সানাগা হাসপাতাল এছাড়াও আরো অন্যান্য অনেক হাসপাতাল রয়েছে যেমন অ্যাপেলো হসপিটাল আছে এছাড়াও অনেক হসপিটাল আছে বা হাসপাতাল আছে এবং শিক্ষার সমস্যার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় বা মহাবিদ্যালয় সব কিছু যেই জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে প্রত্যন্ত অঞ্চলে কাজ করার জন্য বিভিন্ন রকমের বিদ্যালয় আছে বা তাছাড়াও বিভিন্ন রকমের স্বাস্থ্যের জন্য যেমন হাসপাতাল করা আছে প্রত্যেক গ্রামে হাসপাতাল না থাকলেও সেখানে অন্তত একটা করে স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা করা আছে তো রাজ্য বিভিন্নভাবে এগুলোর অপর্যাপ্ত ভাবে বা প্রশিক্ষণ ও শিক্ষার সমস্যার মোকাবিলা করেছে যেমন মানুষজন আগে যদি কোন সাপে কামড়াতো তখন তারা ওঝার কাছে যেত ঝাড়তে কিন্তু এখন মানুষজন বুঝেছেন বুসতে শিখেছে তারা হাসপাতালে যায় নিকটবর্তী যে হাসপাতাল থাকে সেখানে গিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা করে এবং শিক্ষায় আগে মানুষজন শিক্ষার জন্য অতটা বেশি চাহিদা ছিল না কিন্তু এখন পোত্যেকটা মানুষ বাধ্যতামূলক শিক্ষা করে দেওয়ার ফলে তারা বিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ে জন্মানোর পর শিশুরা ভর্তি হচ্ছে এবং সেখানে গিয়ে সে পড়াশোনা শিকছে অন্তত তার যেটুকু পড়াশোনা না করলে সে একদম অচল সেটুকু অন্তত শিখছে তো রাজ্যে এইভাবেই বিভিন্ন স্বাস্থ্য সেবা এবং প্রশিক্ষণ অপর্যাপ্ত প্রশিক্ষণ ও শিক্ষার সমস্যা এইভাবেই মোকাবিলা করে চলেছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং মানুষের নিয়ম বাধ্যতামূলক করে দেওয়ার ফলে এবং সেখানে গিয়ে যখন তারা টাকা পাচ্ছে তো মানুষজন এগুলো করছে মানুষের তো রাজ্যে এইভাবেই সব কিছুর মোকাবিলা করে চলেছে